ভারতের জনপ্রিয় খেলা বলতে গেলে প্রথমেই বলতে হয় ভারতের জাতীয় খেলা যা হল হাডুডু বা কাবাডি এই খেলা দিয়েই কিন্তু ভারতের খেলা জগতের উৎপত্তি আগেকার দিনের মানুষরা প্রথমত নিজেদের শরীরচর্চার পাশাপাশি খেলাকেও তাদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তাই আগেকার দিনের মানুষদের শরীর মন দুটোই কিন্তু এখনকার দিনের মানুষের তুলনায় অনেক ভালো ছিল এবং খেলা একজন মানুষের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ শরীরকে কতটা ভালো রাখে তা কিন্তু আমরা আগেকার দিনের ক্রীড়াবিদদের দেখে পরেই জানতে পারি এবং শিখতে পারি আমাদের ভারতের বিখ্যাত কিছু ক্রীড়াবিদদের নাম যেমন সুনীল গাভাস্কার তিনি ক্রিকেটের একজন মানুষ চুনি গোস্বামী তিনি ফুটবলের একজন মানুষ এছাড়াও রয়েছে সানিয়া মির্জা যিনি ব্যাডমিন্টন খেলেন এছাড়াও রয়েছে পি টি উষা এছাড়াও আরও অনেক ক্রীড়াবিদ ভারতে রয়েছেন যাদের প্রত্যেকের নাম বলা সম্ভব না কারণ এতজনের নাম মনে রাখাটাও খুব কঠিন ব্যাপার তাই আমরা ভারতবাসীরা এক দিক থেকে প্রচণ্ড গর্ব বোধ করি যে আমরা এই ভারতের মতন সুন্দর দেশে জন্মগ্রহণ করতে পেরেছি ভারতের খেলার কথা বলতে গেলে অনেক কথাই উঠে আসে এক্ষেত্রে আপনি যদি বলতে চান এখন ভারতের ক্রিকেট খেলার যে দল তাতে যেমন রয়েছে কিছু দিন আগেই যেমন মহেন্দ্র সিং ধোনি এই ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি কিন্তু একজন ভীষণ ভালো ক্রীড়াবিদ তার পাশাপাশি কিন্তু তিনি একজন ভীষণ ভালো মানুষ যে নিজের খেলার পাশাপাশি অন্য বাকি যে ক্রীড়াবিদরা রয়েছে তাদেরকেও উৎসাহিত করতে এবং খেলার প্রতি আবেগপ্রবণ হতে ভীষণভাবে সাহায্য করে তাই ভারতের জনপ্রিয় ক্রীড়াবিদরা ভীষণ ভালো মানুষ এবং অন্যকে ভালোভাবে গঠন হতেও কিন্তু সাহায্য করে